পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে যেটা প্রবণতা ঘটেছে বিশেষ করে শহর এলাকায় সেটা হচ্ছে পড়াশুনা অত্যন্ত টিউশন নির্ভর মানে গৃহশিক্ষক নির্ভর শিক্ষাব্যবস্থাটা হয়ে গেছে আর শিক্ষার গ্রামের দিকে একদম প্রত্যন্ত এলাকায় শিক্ষাক্ষেত্রে যে প্রবণতা হয়েছে সেটা ড্রপ আউট বেড়েছে এই পার্থক্য হয়েছে পশ্চিমবাংলায়